হ্যাঁ দিদি এটা টিকি এটা টিকিয়াপাড়ার মনিহারির দোকান তো হ্যাঁ আচ্ছা হুঁ আচ্ছা আমার কিছু সাজার জিনিস মেয়ের দরকার ওই জন্য অল্প দামের মধ্যে একটু বলুন একটা চেন কিলিপ কাঁটা এসব দাম কীরকম কী বলুন হ্যাঁ ও দু ডজন সেপটিপিন দিন টিপের পাতা আর ক্লিপ টলিপ এই ছোট ছোট বাচ্চাদের দু পাতা করে সব দিয়ে দিন অন্য দোকানে গিয়েছিলাম তারা অনেক দাম বলছে আপনাদের দোকানে জেনে আমরা এলাম যে টিকিয়াপাড়ার দোকানটা বেশ ভালোই মোটামুটি তা সেই সূত্রে ওটার আচ্ছা দিন তো আর টিপের পাতা ওই এক ডজন করে সব দিয়ে দিন সামনে পুজো আসছে সবাইকে দিতে টিতে হবে হুম ওই ছোট বড় মিশিয়ে ছোট বড় মিশিয়ে ছটা ছটা করে দিয়ে দিন সেফটিপিনের পাতা এগুলো সব দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু প্যাকিং করে দেবেন বেশ সুন্দর করে একটু প্যাকিং করে দেবেন আর দামটা সবার লাস্টে দিচ্ছি আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা নেলপালিশগুলো নেলপালিশগুলো নেলপালিশগুলো নেল পালিশ নতুন আচ্ছা পাঁচ ছটা ওই যে লাল সবুজ আর হলুদ এই মিশিয়ে আর আর কটা দিয়ে দিন ছটার মতন বেশ ভালোই আছে দোকানটা বেশ সাজিয়েছেন হ্যাঁ হ্যাঁ ছবি টবি আছে আর খুব সুন্দর দোকান সাজিয়েছেন কম দামে এগুলো দিচ্ছেন বলে ওই জন্য নিয়ে এলাম হুম আচ্ছা তা ওই জন্যই তো বললাম ঠিক আছে এখন তাহলে প্যাকিংটা করে দিন রাখছি হ্যাঁ